হ্যালো বলছি তোমার আমার একটু বমি পাচ্ছে তোমার বাসের এই সিটটা একটু চেঞ্জ করে দেওয়া যাবে কোথাও এই সিটটা একটু সমস্যা আছে এই না বাসে উঠেছি একটু বাদেই বমি পাচ্ছে তো ওই জন্যে সমস্যা তো কি করবো একটুখানি হ্যাঁ যদি সিটটা চেঞ্জ করে চেঞ্জ করে দিন তাহলে আমাদের আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ হুম হ্যাঁ হ্যাঁ গাড়ি চড়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে